যখন আমার পরিবারে কেউ অসুস্থ হয় তখন আমি তার কি খাওয়া উচিত কি শরীরটা অসুস্থ কি ব্যাপারে শরীরটা অসুস্থ হয়েছে সেটাকে আগে চিন্তা ভাবনা করি সেই অনুযায়ী খাবার করি আমি সাধারণত পেঁপে কাঁচা কলা বাটা মাছ বা চারাপোনা এইগুলো দিয়ে অসুস্থ রোগীকে খাওয়ানোর চেষ্টা করি হালকা হালকা করে তেল মশলা দিই বেশি বেশি তেল মশলা দিই না আমি চেষ্টা করি সবজিটা বেশি করে খাওয়ানোর তেল মশলা কম দিয়ে যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে আমি সেই চেষ্টাটাই করি